মোবাইল ব্যাঙ্কিং সাধারণত এমন একটি ব্যবস্থা যেটি প্রত্যেকটি ব্যাঙ্ক বা কোনো আর্থিক সংস্থা থাকে সেখান থেকে তাদের কাস্টমারদেরকে দেওয়া হয় যাতে তারা নিজস্ব যে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন সেটি ফোনের মাধ্যমে করতে পারে এর সুবিধা তো অনেক আছে এর সুবিধা বলতে আমরা দেখি এখন মানুষ হচ্ছে কোনো সময় শপিং করতে পারলে বা কোনো সময় কোনো কিছু কিনতে গেলে এখন বেশিরভাগ ক্ষেত্রে তারা ফোনের মধ্যে সেই জিনিসটিকে পছন্দ করে এবং সেটাকে তারা সেই সময়ই সেটাকে অর্ডার করে দিতে পারে এতে মানে তাদের গিয়ে কোনো কিছু কেনারও দরকার হয় না তারা সব ঘরে বসে সব জিনিস পেয়ে যায় এতে অনেক সুবিধা আছে সুবিধার সাথে সাথে কিছু অসুবিধাও আছে এতে হয়তো মানুষের খরচা আছে খরচা বাড়ে তবু সুবিধার দিক দেখতে গেলে সুবিধার দিক অনেক রয়েছে অসুবিধার থেকে এবং বর্তমান সময় আছে বর্তমান সময়ে সবারই আছে সবাই মোবাইল ব্যাঙ্কিং এর সুবিধার জন্যই অনেকটা বেঁচে রয়েছে কেননা সে কোনো জায়গায় যদি ঘুরতে গেল ঘুরতে গিয়ে সে ক্যাশ ক্যারি করছে না বা আশেপাশের কোনো এটিএম নেই শুধুমাত্র ফোনের নেটওয়ার্ক আছে সেটার লিঙ্ক করা আছে ব্যাঙ্কের সাথে তাহলে সে সেই মাধ্যমে যেখান থেকে দেশের যে কোনো কোনার থেকে টাকা পাঠিয়ে দিতে পারে এই ব্যবস্থা হলে মানুষ অনেক সুবিধারও সম্মুখীন হচ্ছে যেমন কি কেউ যদি ঘুরতে যায় ঘুরতে গেলে দেখছে যে কোনো টাকা পয়সা তার কাছে নেই কিন্তু বাড়িতে তাকে টাকা পাঠাতে হবে অনেক ছেলেপেলে বাড়ির থেকে দূরের থেকে কাজ করে কিন্তু তাদেরকে বাড়িতে টাকা পাঠাতে হবে তা তারা এই একটা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বেশি কোনো কিছু দৌড়াদৌড়িও হয় না এতে কোনো কিছু ফ্রড হওয়ারও চান্স খুব কম থাকে খুব সিকিওর একটা নেটওয়ার্ক আপনাকে বেশি কিছু না আপনাকে অ্যাপটা খুলতে হয় অ্যাপটা খুলে ব্যাঙ্কের সাথে আপনার নম্বর যেটি রয়েছে সেটিকে দিতে হয় রেজিস্ট্রেশনের জন্য একটি ওটিপি আসে ওই ওটিপিটাকে আপনি যেই ওখানে সাবমিট করবেন আপনি সেটার সাথে ফোন নম্বরের লিঙ্ক হয়ে যাবে তারপর আপনি ব্যাঙ্ক যা আছে আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্সও আপনি চেক করতে পারেন আপনি সব জিনিস নিজের ফোনের মাধ্যমে আপনি করে নিতে পারবেন